বইটা শেষ করতে আপনি সাধারণত কত সময় নেন আমি একটা বই শেষ করতে সাধারণত সময় নিই দু থেকে তিন মাস সময় নিই একটা বই শেষ করতে আর আমি কত ঘন্টা সরাসরি পড়তে পারিনা আমি দিনে কমসে কম ছ থেকে আট ঘন্টা পড়তে পারি এবং আপনার কি পড়ার জন্য কোন মাসিক সপ্তাহ লক্ষ্য বা যেমন মনে হয় তেমন পড়ে যান হ্যাঁ আমার যেমন মনে হয় তেমন আমি পড়ে যাই না আমার মাঝেমধ্যে যখন খেলাধুলাতে মন বসছে না তখন পড়ি এবং আমার মাসিক সপ্তাহ এরকম দিন ঠিক করা থাকে আমার এই মাসে আমার এই চ্যাপ্টারটা সারতে হবে এই বইটা সারতে হবে আমার যদি একটা বই দু থেকে তিন মাসের মধ্যে সারতে হবে এরকম দিন ঠিক করা থাকে আমার এবং আর যেই মাষ্টাররা যেইদিন যেই পড়াটা দেবে আমার সেই দিন সেই পড়াটাই করতে হবে এবং আদার্স তার সাথে সাথে অন্য কিছু বইও পড়তে হবে ধরুন আজকে আমার ইংরেজি পড়া আছে তার সাথে সাথে আমি কিছু পড়াটা এগিয়ে রাখতে চাই অন্য সাবজেক্টও পড়ে নিতে চাই তার সাথে সাথে এবং আমি এরকম করেই দিন ঠিক করা থাকে আমার এই দু মাসে আমার এই গোটা বইটি সারতে হবে কি তিন মাসে আমার সারতে হবে এবং তার আর এক মাস নেব গো দুটো মানে রিভাইজ করার জন্য সে বইটা দু তিনবার পড়ে নেওয়ার জন্য দু থেকে তিন মাস এবং চার পাঁচ মাস লাগে রিভাইজ করার জন্য